হ্যাঁ বাচ্চাদের তাদের নিজস্ব সঞ্চয় অ্যাকাউন্ট অবশ্যই রাখা রাখা উচিত আর তাদের রাখতে উৎসাহিত করা উচিত কেন না এটার থাকার সুবিধা এই যে ভবিষ্যতে যদি তাদের কোনো দিনও কোনো বিপদ আপদ ঘটে বা কোনো শিক্ষা বিষয়ক কোনো ইসের টাকার বা কোনো সেভিংসের দরকার হয় তাহলে তারা সেখান থেকে খরচ করে তাহলে তারা তাদের কাজটা ই করতে মেটাতে পারবে